ভারতের সর্বপ্রধান বিনোদন বলতে আমরা সিনেমাকেই বুঝি এছাড়াও আঁকা নৃত্য নাটক গান এবং খেলাধূলা তো আছেই ভারতীয় সিনেমা বা চলচ্চিত্র জগৎ বিস্তৃত বহুদূর এতটাই যে ভারতীয় সিনেমা পৃথিবীতে দ্বিতীয় স্থান অর্জন করেছে ভারত সমৃদ্ধ সংস্কৃতিতে এবং ভাষায় এবং প্রতিটি অঞ্চলের আলাদা আলাদা বিনোদন মাধ্যম রয়েছে যেমন হিন্দি বাংলা কানাড়া তামিল তেলেগু মালয়ালম বা ওড়িয়া টেলিভিশন পরিষেবা রয়েছে সারা ভারতে ছড়িয়ে সরকারি পরিষেবার অন্তর্ভুক্ত দূরদর্শন সারা দেশব্যাপী প্রচারিত এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো উনষাট সালে এবং ভারত রেডিওর অংশ হিসাবে সুখ্যাতি লাভ করে উনিশশো ছিয়াত্তর সাল অব্দি উনিশশো বিরানব্বই সালে তিনশো উনসত্তরটি উচ্চ মাত্রার শক্তি মাধ্যম এবং ছিয়াত্তরটি মধ্যম মাত্রার শক্তি মাধ্যম যুক্ত হয় যেটি উনিশশো চুরানব্বই সালে ছ কোটি লোকের কাছে পৌঁছে দেওয়া হয় এবং দূরদর্শনের পাশাপাশি ছিলো জি টিভি যা এক স্বাবলম্বী সম্প্রচারণ মাধ্যম উঠতে থাকে উনিশশো বিরানব্বই সালে মুম্বাই শহর থেকে এছাড়াও রয়েছে বিভিন্ন আঞ্চলিক ও সাংস্কৃতিক গান যেমন ফোক পপ এবং ক্লাসিক্যাল নিজ ভাষায় বিভিন্ন নোট ও সাংস্কৃতিক গান ভারতের সর্বকালের প্রিয় আঞ্চলিক ও আধ্যাত্মিক গান সর্বদাই ভারতবাসীর মনে জায়গা করে নিয়েছে তাই বলাই যেতে পারে যে ভারতীয় দর্শক ও শ্রোতাদের কাছে দর্শন ও শ্রবণ মাধ্যমে সম্প্রচারিত বিনোদন মাধ্যম সঙ্গীত ও সিনেমা তাছাড়াও একদল ক্রীড়াপ্রেমী মানুষের জন্য তো রয়েইছে ফুটবল ক্রিকেট এবং অন্যান্য বিভিন্ন খেলা